মার্শাল আর্ট এমনই একটা প্রশিক্ষণ যা আমাদের শরীরকে সুস্থ ও সবল রাখে আর এই মার্শাল আর্টের কারণে আমরা যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গাতে আমরা নিজেকে রক্ষা করতে পারি যে কোনো দস্যুদের হাত থেকে বা অপরকে রক্ষা করতে পারি যে কোনো দস্যুদের হাত থেকে আর এই মার্শাল আর্ট হল এমনই একটা প্রশিক্ষণ যা আমাদেরকে রক্ষা করে এবং অন্যদেরকেও রক্ষা করতে সাহায্য করে আর এইমার্শাল আর্ট হল আমাদের দেশের গৌরব যেটা আমরা নিজেদেরকে রক্ষা করি এই মার্শাল আর্টের সাহায্যে আর এই মার্শাল আর্ট প্রশিক্ষণ নেওয়া থাকলে যে কোনো ব্যক্তি যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গাতে নিজেকে মানিয়ে নিতে পারে কারণ এই মার্শাল আর্ট শেখা থাকলে প্রশিক্ষণ নেওয়া থাকলে যে কোনো জায়গাতে যে কোনো পরিস্থিতিতে সাধারণ মানুষের মতোনই যে কোনো জায়গাতে নিজেকে রক্ষা করতে পারে আর এই মার্শাল আর্টের কারণেই আমাদের দেহের যে কোনো অঙ্গ বড়ো শক্তিশালী বা সমস্ত দিক থেকেই প্রভাবশালী হয়ে থাকে আর এই মার্শাল আর্ট এমনই একটা প্রশিক্ষণ যা আমাদের যে কোনো রোগ সহজে আসতে দেয় না এবং নিজেদেরকে সুস্থ ও সবল রাখতে সাহায্য করে